আমি ট্রেকিংয়ে যাওয়ার সময় আগের সাইডে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় ওয়েস্ট বেঙ্গলে বেশী আবর্জনা লক্ষ্য করেছি কারণ অন্যান্য স্টেটের তুলনায় আমি ট্রেকিংয়ে গেছি দু তিন জায়গায় এক হচ্ছে সিকিম দু নম্বর হচ্ছে কন্যাকুমারী তিন নম্বর হচ্ছে ভাইজ্যাক আমি পশ্চিমবঙ্গে যেরকম অস্বচ্ছতা বা আবর্জনা দেখেছি তার তুলনায় ভাইজ্যাকই বলুন আর আপনার কন্যাকুমারী বলুন সিকিম বলুন অনেক অনেক পরিষ্কার পরিছন্নতা কারণ ওইখানের লোক আমাদের তুলনায় অনেক স্বচ্ছ এবং ভদ্র সেই কারণেই এইখানে অনেক স্বছ পরিষ্কার পরিছন্ন আর আমি ট্রেকিংয়ের সময় কি বলে পরিবেশ আমি মানে পরিষ্কার রাখব সেটা তো আমার ব্যাপার নয় পরিষ্কার পরিবেশ আমি আমার সামনেটায় রাখতে পারি